হ্যাঁ ইলেক্ট্রিক মিস্ত্রী বলছেন হ্যাঁ বলছি আমার ওই কারেন্টের ফিউজটা আপনি কবার লাগিয়ে দিয়েছেন এই টোটাল আমি অলোক বলছি হুম বলছি আমার এই কারেন্টের ফিউজটা আপনি কতবার লাগিয়েছেন একটু বলুন তো দেখি আর দু বারই সাটি সাথেই মানে ঠিক আপনি লাগিয়ে দিই যাবার পরেই আবার খারাপ হয়ে যায় কি করে টাকাটা কি মাগনা আসে নাকি ফালতু ফালতু জি জিনিস দিয়ে যান আমাদেরকে না কিচ্ছু বুঝি না ভাবেন কোনটা ভালো কোম্পানি টোম্পানি বুঝি না পরিষ্কার কথা কালকে এসে আমার ফিউজটা লাগিয়ে দিয়ে যাওয়া চাই ফ্রিতে আমি কোনো টাকা দিতে পারবো না কেনো কালকে ফোনে পাবেন না কেনো টাকা নিয়ে যাবার সময় মনে থাকে না না রাগ দ্বেষের কথা না রাগ দ্বেষ তো হবেই স্বাভাবিক কারণ আপনি কবার এই দুবার বললেন কেনো আপনি তো তিনবার ফিউজ লাগিয়ে দিয়ে গিয়েছিলেন এ তিনবারই তিনবারই কি করে ডিস্টার্ব দেখা যায় দুদিন বাদে বাদে কি করে ডিস্টার্ব দেখা দেয় একবার হয় দুবার হয় তিনবার কি করে হয় পরশুদিন টিন না কালকে আমার এসে ফিউজ লাগিয়ে দেওয়া চাই না হলে আমি বাড়ি কীভাবে থাকবো রাত্রে কি অন্ধকারে কি টিভি চালিয়ে থাকবো নাকি আপনি কালকে পরের কথা আপনি কালকে সকাল দশটার মধ্যে এসে আমাদের বাড়ির ফিউজটা লাগিয়ে দিয়ে যাবেন পরিষ্কার কথা নাহলে কিন্তু খবর খারাপ আছে